আমি একবার বেড়াতে গিয়েছিলাম স্কুল থেকে দীঘা পুরী যেখানে দীঘাতে দেখা যাচ্ছে যে সমুদ্রর যেমন প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সূর্য ভোরের সূর্য ওঠা দেখা এছাড়া দীঘা থেকে আমাদের বাস তার পরের দিন চলে যায় পুরীর উদ্দেশ্যে যেখানে উদয়গিরি খন্ডগিরি ধবলগিরি সহ সূর্য মন্দির কোনারক মন্দির এছাড়া পুরীর যে সমুদ্র তট যেখানে খুব আমার আমরা স্নান করেছি এছাড়া পুরীর যে জগন্নাথ মন্দির সেই মন্দিরের ভিতরে যে আরও অনেক করে মন্দির আছে এবং তার যে পৌরাণিক যে কাহিনি তাদের গাইডদের মুখ থেকে শুনে বেশ ভালোই লেগেছে পুরীর যে রান্নার যে জায়গাটি সেটাও য একটি একটা আকর্ষণীয় বিষয় এবং প্রতিদিন বিকেলবেলা পুরী জগন্নাথ মন্দিরের উপরে যে পতাকাটি বাঁধা হয় যিনি বাঁধন ছাড়াই একা একা হেঁটেই নাকি সেখানে যায় এবং সেই পতাকাটি প্রতিদিনই বাঁধা হয় সেজন্য আমি পুরীতে গিয়েছি এবং সেটি দেখেছি